পশুপালনের সাথে সম্পর্কিত কিছু সাধারণ প্রবিধান এবং আইন আছে সেগুলি হলো প্রাণী কল্যাণ আইন পরিবেশ যাতে প্রভাবিত প্রাণী জাতার থেকে আমি প্রাণী সঙ্গত বই ইউটিউব চ্যানেল থেকে পশু কীভাবে পরিচালনা করা হয় সেগুলা শিখে তাদেরকে নানাভাবে চেষ্টা করি কীভাবে ভালো রাখার জন্য তাদেরকে ডাক্তার দিয়ে সেবা শুশ্রূষা করে তুলি বালো বইপত্র দেখে ফোন দেখে ইউটিউব চ্যানেল দেখে সেবা করা যায় কীভাবে বা পরিবেশ ইয়ে করা হয় সেই সব হয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করে তুলি নানাভাবে সেম পছন্দ করি পশু কীভাবে মানে সুস্থ থাকে দেখবার জন্য দেখভাল করি নানাভাবে তাদেরকে পরিচর্যা করে তুলি এই সব দেখে শিক্ষাগ্র শিখি শিকে তাদেরকে সেবা করে তুলি ডাক্তারের পরামর্শ নিই বই দেখে ইউটিউব চ্যানেল দেখে তাদেরকে বেড়ে তুলি ভালোভাবে সুস্থ রাখি দেখভাল করি নানারকম ফোনে ইউটিউব চ্যানেলে দেখে তাদেরকে প্রাণী সুরক্ষা দপ্তর থেকে প্রাণী দপ্তর থেকে পরামর্শ নিই সেখানে তথ্য দেখে সংগ্রহ করি তারপর এইভাবে পশু পাখিদের সুরক্ষিত করি তার জন্য ডাক্তারের পরামর্শ নিই ইউটিউব চ্যানেল দেখি বইয়ে দেখি দেখে তাদেরকে